হ্যাঁ সমস্যার সম্মুখীন তো পড়ছেই কারণ আঞ্চলিকভাবে যে কোনো মেয়ে একুশ বছর এবং ছেলে পঁচিশ বছর না হলে তারা বিবাহ বন্ধনে যেতে পারে না সেক্ষেত্রে তরুণ তরুণ যুবেকের যুবকেরা বা যুবতীরা তারা তো সম্মুখীনে পড়ছেই আর হচ্ছে তাদের সমস্যা হচ্ছে আর সাধারণত গ্রাম অঞ্চলে তো মানে গ্রাম দিকে তো ওইভাবে হয় না যেহেতু আঞ্চলিকভাবেও যদি বয়সটা ওর মধ্যে হয় কিন্তু তারা সেটা কখনোই সম্ভব হয় না তারা হচ্ছে ওই মেয়েরা হচ্ছে তোমার চোদ্দো পনেরো বছরে এবং ছেলেরা সতেরো আঠেরো কুড়ির মধ্যেই তারা বিয়ে করে করে নিচ্ছে সেক্ষেত্রে তো সমস্যা হচ্ছে তারা হচ্ছে তোমার তাদেরকে সরাসরি আঞ্চলিকভাবে ডাক করাচ্ছে এবং দুই পরিবারের সদস্যদেরকে চাপ দিচ্ছে পরিবারকে চাপ দিচ্ছে যে এটা কখনোই হতে পারে না যেহেতু ওরা এখন তরুণ তরুণী আছে সেজন্য প্রচুর সমস্যার মুখে পড়ছে এবং কোনোভাবেই তারা রেজিস্ট্রি যেটা ম্যারেজ যেটা সেটাও তারা কো রেজিস্ট্রি যারা যেটা সেটাও তারা করতে পারছে না সেদিকেও তারা সম্মুখীনে পড়ছে সমস্যার আর সেক্ষেত্রে তোমার শহরের যদি বলেন তাহলে শহরে বসতি কারণে একটাই তারা কোনোভাবেই কোনো কিছু তারা মানে বিয়ে করে না মানে তাদের নিজেদের খেয়ালখুশিভাবেই তারা চলে তবুও গ্রাম অঞ্চলে গ্রামীণভাবে অনেকেই ইঁ আঞ্চলিকটাকে এবং যেটা নিয়ম অনুসারে চলে সেই নিয়মটাকেও অনেকটাই রক্ষা করার চেষ্টা করে কিন্তু শহরের সেভাবে করে না ওই জন্য অনেকেই গ্রাম ছেড়ে এখন শহরে বসতি করার চিন্তা ভাবনা নিচ্ছে কারণ শহরে সেভাবে এ তুলে ধরে না কারণ শহরে তো অনেক কিছুই হয় সেক্ষেত্রে সব কিছুই মানে তেমনভাবেও তুলে উঠে উঠে না উঠে আসে না এই যেমন গ্রাম থেকে সেটাকে বারবার তুলে ধরে এ সমস্যায় তাদেরকে পড়তে হয় ওই জন্যে গ্রাম অঞ্চলে বেশিই ভাগ জীবনসঙ্গী হিসাবে তারা ওই বয়সটা না পার করা পর্যন্ত কোনোভাবেই তারা দুজন বিবাহিত রূপ সম্পূর্ণরূপে তারা পড়তে পারে না এই জন্য তারা সম্মুখীন হয় সমস্যার